ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আগে খুবই উন্নত ছিল কিন্তু কিছু বছর আগে আমাদের দেশে হানা দেয় এক মহামারি রোগের আতঙ্ক সেটি হচ্ছে করোনা আর করোনা ভাইরাসের প্রকোপে বহুত মানুষ মারা যায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তখনই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার ফলে অনেক মানুষ বিনা ওষুধে বিনা খাবারে অনেক রকম অসুবিধায় মারা যায় হসপিটালে ফাঁকা বেড না পাওয়ায় ওষুধ না পাওয়ায় প্রযোজ্য ওষুধও সেই সময় পাওয়া যাচ্ছিলো না যে কারণে অনেক মানুষ মারা যায় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা একদমই ভালো নয় যেটিকে আমাদের উন্নত করতে হবে এর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ আমাদের যেগুলো নেওয়া উচিত সেগুলি হচ্ছে হাসপাতালগুলিকে খুব উন্নত করতে হবে ডাক্তার নার্স এদের সংখ্যা যা ছিল তার থেকে কিছুটা হলেও বাড়াতে হবে যাতে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভালো হয় এবং মানুষকে এভাবে কোনও মহামারির প্রকোপে অনাহারে মৃত্যুবরণ না করতে হয়